অনেক রকম ছবি এঁকেছি যার মধ্যে প্রথম ছবি যখন আঁকি তখন এঁকেছিলাম পাতা তো পাতা আঁকার সমায় আমি দেখেছিলাম যে পাতা আঁকতে গিয়ে কী কী করতে হয় পাতার মধ্যে কীরকম শিরা উপশিরা আছে সেগুলি কোন দিক থেকে গেছে সমস্ত কিছুটা দেখে আমি সে পাতাটা এঁকেছিলাম এবং তারপরে আমি ছবি এঁকেছিলাম পাখি এবং সর্বশেষে আমি ছবি এঁকেছিলাম নেতাজি সুভাষচন্দ্রের যেটা হচ্ছে আমার মনে হয় মানে ওটা আঁকার পর আমি একটা সেকেন্ড প্রাইজও পেয়েছিলাম তো যেটা নিয়ে আমার গর্ব হয় যে আমি এমন একটা মানুষের ছবি আঁকতে পেরেছি যার যাকে মানে ভারতের কেন তথা বলা যায় যে অ বিশ্বের অনেকে চেনে তো সেই মানুষটার জন্যেই আমাদের ভারতবর্ষ স্বাধীন হতে পেরেছে এবং সেই ছবিটা আমি সেই কল্পনা থেকে আঁকতে পেরেছিলাম এবং সেটা আঁকার জন্য আমি একটা সেকেন্ড প্রাইজও পেয়েছিলাম মানে ছবিটা আমি সেই মানুষটাকে ভেবে এঁকেছি এবং আমি এমনভাবে এঁকেছিলাম যে সেটা যে জাজ করছিলো তারও ভালো লেগেছিলো মানে বাস্তবে সেই মানুষটার সাথে সেই ছবিটার অনেকটা মিল ছিলো সেই জন্য সেই ছবিটার ক্ষেত্রে আমি প্রাইজ পেয়েছিলাম তো সেই ছবিটা নিয়ে আমার ভীষণ গর্ববোধ হয় যে এমন একটা মানুষ তাকে নিয়ে আমি আঁকতে পেরেছি আঁকায় সুযোগ পেয়েছি এবং শুধু সুযোগই পায় নি সেটা আঁকার পরে আমি এতোজনের মধ্যে একজন হতে পেরেছি সেকেন্ড হতে পেরেছি এবং ওনাকে আমি সম্মানটা ঠিকভাবে জানাতে পেরেছি তো সেই সেইটাই মনে পরে আর ওটা নিয়ে আমার ভীষণ গর্ব হয়েছিলো ওই একবারই যেটা আমার আঁকাটা মনে হয় যে আমার জীবনে আঁকাটা সার্থক হয়েছে সে ছবিটা ছিলো নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ছবি আর কি